হ্যাঁ এখানে অনেক আত্মরক্ষা জন্য মার্শাল আর্ট কর্মশালা এখানে অনেক আছে এখানে বিভিন্ন ধরনের আত্মরক্ষা শেখানো হয় নানানরকম কলাকৌশলী দিয়ে এদেরকে প্রশিক্ষণ করানো হয়